উত্তর চব্বিশ পরগনা জেলায় মানে আমার এখানে শিক্ষার সুযোগ সুবিধা ভালোই আছে যেমন বিভিন্ন রকম প্রাইমারি স্কুল আছে তাছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল আছে অঙ্গনওয়ারি কেন্দ্র আছে মানে প্রাথমিক মাধ্যমিক শিক্ষা উচ্চমাধ্যমিক শিক্ষা প্রত্যেকটা শিশুই গ্রহণ করতে পারবে বা নিতে পারবে সেই সুযোগ সুবিধা আছে এছাড়াও এই সুযোগ সুবিধাগুলি জেলার সার্বিক উন্নয়নে এবং বৃদ্ধিতেও বিভিন্ন রকম অবদান রাখে যেমন স্কুলগুলি থেকে তারা বিনামূল্যে পড়াশুনা করছে জেলার উন্নয়ন হচ্ছে জেলার উন্নয়ন মানে কী মানুষের উন্নয়ন হচ্ছে মানেই জেলার উন্নয়ন হচ্ছে এছাড়াও এখানে বিভিন্ন রকম হাসপাতাল আছে যেগুলো মানুষের স্বাস্থ্যের দিকে নজর রাখছে এর ফলে উন্নয়ন হচ্ছে এছাড়াও আরো হাসপাতালের যে পরিষেবা সেটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে আরো উন্নততর করে তোলা হচ্ছে এর ফলে মানুষ উপকার হচ্ছে এর ফলে জেলার বিভিন্ন রকম উন্নয়ন হয়েই চলেছে হ্যাঁ আমার এখানে বিভিন্ন রকম এন্ট্রান্স বা কোচিং সেন্টার রয়েছে যেমন ওয়ান ক্লিক সলিউশন আছে রাইস এডুকেশন আছে এডুকেশন সেন্টার আছে এছাড়াও আরো অনেক কোচিং সেন্টার আছে এন্ট্রান্স ওয়েব সেন্টারগুলোও আছে এখানে সরকারি স্কুলগুলির অবস্তা খুবই ভালো সরকারি স্কুল যেমন আছে গুরুনানক ইন্সটিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ রিসার্চ আছে অ্যাডামাস ইউনিভার্সিটি আছে প্রশান্তচন্দ্র মহলানবিশ বিশ্ববিদ্যালয় আছে এগুলো আছে যেহেতু এগুলো সরকারি প্রতিষ্ঠান এর ভিতরগুলো খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এছাড়াও বাইরে থেকেও অনেক সময় শিক্ষক শিক্ষিকারা এসে এইখানে আশেপাশে লোকাল জায়গায় থেকে সে বিদ্যালয়ে বা স্কুলগুলোতে শিক্ষকতা করে এবং ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেয় এর ফলে এইসব জাগায় সরকারি স্কুলগুলোর অবস্থা যেমন ভিতরটা এমনি চকচকে কিন্তু শিক্ষায়তনও খুব ভালোভাবে করা হয় এর ফলে বলা হয় যে এই সরকারি স্কুলগুলোর অবস্থা খুবই ভালো এবং শিক্ষার মানও উন্নততর